স্যার আমি কি আসতে পারি ধন্যবাদ স্যার আমার নাম সৈকত রায় আমি জীবনতলা থানার অন্তর্গত উত্তর পাতিখালি গ্রাম থেকে আসছি আমার বাড়িতে বর্তমানে বাবা মা এবং আমি আছি বাবা কৃষিকাজ করেন আমি বর্তমানে উচ্চমাধ্যমিক পাস করেছি তালদি মোহনচাঁদ হাই স্কুল থেকে এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষের ছাত্র আমি আমার এক বন্ধুর থেকে জানতে পারি সেও আপনাদের কোম্পানিতে জব করে সে তার কাছ থেকেই আমি জানতে পেরেছি এবং সেই আমাকে খবর দিয়েছে যে আপনাদের ওখানে জায়গা খালি আছে যেখানে জব পাওয়া যেতে পারে না সেভাবে আমাকে জানায়নি কিন্তু আপনি বলে দিলে আমি চেষ্টা করব

আচ্ছা আচ্ছা স্যালারি স্যার এখন আপনি তো জানেন বাজারে পনেরো হাজার টাকার নিচে হলে খুবই সমস্যা হয় একটা পরিবার সামলাতে গেলে পনেরো হাজার টাকার উপরে অন্তত হওয়া উচিত আমার মতে স্যার আপনি তো জানেন যে এই বাজারে বারো হাজার টাকা খুবই কম মাস আসতে না আসতে শেষ হয়ে যায় আপনি যদি আর একটু যদি বাড়িয়ে দিতেন তাহলে আমি এই কাজটা করতে আগ্রহী আচ্ছা স্যার ধন্যবাদ খুবই আমার এই কাজটা খুবই দরকার ছিল এই সময়ে খুবই খুবই খুবই উপকার হল ধন্যবাদ স্যার আচ্ছা স্যার